গত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে চাকরি সেভাবে আসেনি যেহেতু সরকারি কোনো চাকরি বা বেসরকারি চাকরির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বেকারত্বের সংখ্যা বাড়ছে তাই আমরা বলতে পারি মানুষ নিজেদের কর্মসংস্থান নিজেরাই খুঁজে নিয়েছে তার মধ্যে প্রথমেই যদি আমরা বলি যেটা বর্তমান সমাজ মাধ্যমের সবচেয়ে বড় উপার্জনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সেটা হলো ইউটিউব বর্তমানে ইউটিউবার বা বিষয়বস্তু নির্মাতা এই সমস্ত বিষয়গুলো বা এই সমস্ত পেশাগুলো মানুষ নিজেরাই নিজেদের উপার্জনের পথ হিসাবে বেছে নিয়েছে ভ্রমণকারী যে সমস্ত বিভিন্ন ভ্রমণ জায়গায় যখন মানুষ ঘুরতে যাচ্ছে সেইখানকার ভিডিও তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করছে সেই জায়গা সম্বন্ধে বা কমেডিয়ান বাংলা তথা ভারতবর্ষে বর্তমানে কমেডি একটি খুব ভালো পেশা হিসেবে মানুষজন গ্রহণ করছে এবং এখান থেকে উপার্জনও কিন্তু সরকারি বা বেসরকারি চাকরির তুলনায় অনেকটাই বেশি ভারতের তরুণ তরুণরা এই প্রজন্মের তরুণদের কথা যদি বলতে হয় এই প্রজন্মের তরুণরা সরকারিভাবে যেহেতু কোনো আস্থা পাচ্ছে না বা তারা দিশাহীন হয়ে পড়ছে তার একমাত্র কারণ হচ্ছে সরকারের চাকরি দেওয়ার যে প্রবণতা ছিল সেটা কমে গেছে সরকার তরুণদের জন্য তরুণদের ভবিষ্যতের কথা ভাবছে না তাই তরুণদের নিজেদেরই নিজেদের ভবিষ্যতের কথা ভেবে নিতে হচ্ছে তারা নিজেরা নিজেদের উপার্জনের পথ নিজেরাই খুঁজছে ইউটিউব ফেসবুক বিভিন্নভাবে তারা উপার্জন করতে চাইছে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছে